হ্যাঁ হ্যালো কে

হুম হুম হুম গাড়ি তো ছাড়ি আমরা মানে আমার একটা ওই যে ওই সম্বন্ধে জিনিস আছে এবারে বলুন না আপনি কোথায় বেড়াতে যাবেন আমরা তো সব আমরা তো সব জায়গায় নিয়ে যাই ধরুন অযোধ্যা আপনি এবার যেখানে যেতে চাইবেন সেখানেই নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ অযোধ্যা যাওয়ার জন্য এবারে ছাড়া হচ্ছে এবার আপনি যদি কোনো স্পেশাল কোনো জায়গায় যেতে চান তার জন্যে স্পেশাল গাড়িও আছে আপনি বলুন কোথায় যাবেন হুম সে সম্বন্ধে বলতে পারি কিন্তু এবারে আপনি কি একা যাবেন না আপনার ফ্যামিলি নিয়ে যাবেন ও আপনি ফ্যামিলি নিয়ে যাবেন মানে কিছু পড়বে ভালোই এবারে আপনাকে বলছি খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো আছে এবং গাড়ি নিয়েও চিন্তা করবেন না গাড়িও খুবই আমাদের ভালো কোয়ালিটি ভালো পাবেন হ্যাঁ এবারে বসাবসি নিয়ে কোনো প্রবলেম হবে না ঠিক আছে এবারে রাস্তাঘাটও নিয়েও কোনো চিন্তা করার দরকার নেই কারণ রাস্তাঘাটও খুবই ভালো আমরা সেরকম রাস্তা জানি খারাপ রাস্তাও আছে কিন্তু আপনাকে সেই খারাপ রাস্তার দিকে নিয়ে যাব না ঠিক আছে আপনাদের ভালো রাস্তার দিকেই নিয়ে যাব হুম আমাদেরটা এটা বেশি দিনের জন্য করিনি তিনদিনের জন্য এবারে যদি হুম আচ্ছা ঠিক আছে ওই অযোধ্যার দিকে সামনের একটা ওখানে কতকগুলো মন্দির আছে সেখানেও ঘোরানো হবে আরও এক দুটো জায়গা যাওয়া হবে এবার আপনারা যদি কোনো জায়গা যেতে রিকোয়েস্ট করেন তো আমরা নিয়ে যেতে পারি আমরা এবারে এবারে দামটা বলছি এক এক জনের লাগবে পনেরোশো করে লাগবে হুম হ্যাঁ বুঝতে হুম কবে ছাড়া হবে বলতে পনেরো তারিখে ছাড়া হবে আর তো মাত্র কয়েকটা দিন এইবারে হ্যাঁ হ্যাঁ আপনাকে তো জানিয়ে দিতে হবে না কারণ আমরা তাহলে অন্য প্যাসেঞ্জার খুঁজব এবারে আপনি যদি কোনো অন্য কোনো ধরো সেই ডেটে আপনার হবে না কোনো প্রবলেমের জন্য হবে না ধরুন এবারে আপনার জন্য অন্য ডেট করা যেতে পারে এবারে অন্য গাড়িতে অন্য যখন আমরা ডেট করব তাই নিয়ে যেতে পারি হুম হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ